প্রযুক্তির দ্বারা এলাকার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মিলন তৈরি হয়েছে যেখানে আমরা বিভিন্ন ধরনের সম্প্রদায় প্রযুক্তির মধ্য দিয়ে নিজেদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পেরেছি যেখানে আমরা বিভিন্ন আচার অনুষ্ঠানগুলি বিভিন্ন সম্প্রদায়ের দেখেছি তাদের আচার অনুষ্ঠান সম্পর্ক নিয়ে বুঝতে পেরেছি এবং একে অপরের সঙ্গে সংযতপূর্ণভাবে নানারকম আচার অনুষ্ঠান পালন করেছি যেখানে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন রকমভাবে আমাদের সাথে জড়িয়ে আছে আর এই সমাজের কোনও সম্প্রদায়ের প্রতি আমাদের বিশেষ বিষদপূর্ণ বিষয়বস্তু নাই বললেই চলে